মাছ ধরার জন্য বিভিন্ন রকম বোট দাঁড় নৌকা বা দাঁড় ইঞ্জিন চালিত ও ইঞ্জিন চালিত নৌকা আছে একে সেই জন্য আমরা আলাদা আলাদাভাবে একে অপরকে এ সমর্থন করি সমাপ্ত করি এবং আমাদের মাছ ধরতে সেই জন্যে খুব ভালো লাগে এবং আমি এই সব নৌকার মালিক নই মালিক নই কিন্তু আমাদের ইউ ইউনিয়ন আছে সবাই মিলে আমরা মাছ ধরতে যাই কিছু কিছু নৌকা দাঁড় টানে এ মিনি চালিত নৌকা নিয়ে যায় এই জন্য একে অপরের থেকে আলাদা